আমি মনে করি কাগজ বা রেডিওতে গৃহস্থের মহিলাদের জন্য বিশেষ একটা বিভাগ থাকুক কারণ সেইখানে মহিলাদের বিভিন্ন রকম সমস্যা হতেই পারে সেই সমস্যা থেকে নিরাময়ের জন্য তারা যদি আলাদা কোনো বিভাবে বিভাগে থাকেন এবং সেই বিভাগটা যদি শুধু মহিলাদেরই হয় তাহলে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হয় কারণ কিছু কিছু ব্যাপার আছে যেইগুলো ছেলেদের মাধ্যমে কিন্তু বলাও সম্ভব নয় বা মেয়েদের পক্ষে সেগুলো করাও সম্ভব নয় অনেক রাত্রি পর্যন্ত মেয়েদের বাইরে থাকা অনেক ক্ষেত্রেই অসুবিধা কারো বাড়িতে বাচ্চা থাকে কারো বাড়িতে অসুস্থ বাবা থাকে যার ফলে আমি মনে করি যে মেয়েদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা উচিত এবং ম্যাগাজিন বা কলমে অনেক মেয়েই এখন কিন্তু কাজ করছেন এবং তারা বিভিন্ন দপ্তর সামলাচ্ছেন এখন মেয়েরা কিন্তু কোনো অংশেই পিছিয়ে নয় তারা কিন্তু যে কোনো ধরণের কাজ করতে ইচ্ছুক এবং এগিয়ে থাকে এখন গৃহস্থের মহিলারাও কিন্তু রেডিও বা কাগজে বিভিন্ন পোগ্রামে কাজ করছেন তারাও খবর সংগ্রহও করেন খবর লিখেনও এবং খবর পড়েও শোনান এখন মেয়েরা এমন কোনো কিছু ব্যাপার নেই যেটা করতে পারে না তারা কিন্তু বিভিন্ন ম্যাগাজিনে তাদের পোথম পেজে কিন্তু কিছু মডেলিং বলুন বা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ বলুন তারা কিন্তু মেয়েরাই কিন্তু করেন